ভারতবর্ষে একাধিক ভাষায় কথা বলা হয়ে থাকে এবং বাংলা ভাষা এর মধ্যে একটি প্রাচীন এবং অন্যতম ভাষা এবং বাংলা ভাষায় বেশ কিছু আকর্ষণীয় ও অস্বাভাবিক শব্দের ব্যবহার বা বাক্যাংশ অবশ্যই লক্ষ্য করতে পারা যায় এবং যেগুলি বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করেছে বা উল্লেখযোগ্য করে তুলেছে এই ধরনের বিভিন্ন রকমের উদাহরণ আমরা অবশ্যই লক্ষ্য করতে পারি যেমন যাওয়ার সময় কি আমরা আসি বলে থাকি এটি সাধারণত আমরা কোনো আত্মীয় বাড়ি গেলে বা আত্মীয় বাড়ি থেকে আসলে তখন আমাদের সময় বাড়ি যাচ্ছি বলতে নেই তো আমাদেরকে আসি বলতে হয় এছাড়া জল খায় বলে থাকি জল একটি তরল পদার্থ যা পান করতে হয় এটা খাওয়া যায় না কিন্তু আমরা এটাকে খায় বলে থাকি এছাড়া এই ধরনের আরও উদাহরণ লক্ষ্য করতে পারা যায় যেমন চাল বাড়ন্ত বলা হয় চাল নেই বা বাড়িতে নেই এটাকে আমাদের চাল নেই বলতে নেই এটাকে চাল বাড়ন্ত বলা হয় এবং অপর দিকে ধান মাপার সময় বা তিল মাপার সময় আমরা সেটাকে মাপা আমি বলতে বলার ক্ষেত্রে বিধি নিষেধ থাকে এছাড়া খড় খড়ের পালুই দেওয়ার সময় ধানের ক্ষেত্রে খড় পালুই দেওয়ার সময় খড় আর পালুই বেড়ে যাওয়াটাকে খড় বেড়ে যাওয়া বলা হয় ধানের পালুই বেড়ে যাওয়া নয় এরকম বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায়